হ্যালো বলুন আমি নেওড়া থেকে বলছি আমি এই ফু ছেলের বিয়ে দেবো ফুল দিতে পারবেন ঘর সাজাবো ফুলের চেন লাগবে হ্যাঁ আরও অনেক কিছু লাগবে আপনি কিরম কি দাম নেবেন বলুন আমার সব রকম ফুল লাগবে দুটো গোড়ের মালা লাগবে একশো পিস গোলাপ লাগবে রজনীগন্ধার স্টিক লাগবে স্টিক লাগবে কত দাম নেবেন বলুন আমি অতো শুনতে চাইনি আমি সেরম হলে আপনি দিতে পারবেন কি বলুন আমার যাওয়ার অসুবিধা আমি ওই জন্যেই আপনাকে ক আপনি কিসের আপনি কিসে কত নেবেন বলুন চেনে কত নেবেন দুটো গো গোড়ার চেন পাঁচশো টাকা জোড়া ঠিক আছে কিন্তু যাবো তো অবশ্যই